সব সময় কাজকাম করে ঘরে ভালো লাগে এট তো আশেপাশে ঘরা উচিত এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এক আধবার বছরে এক আধবার ঘুরতে যাই কারণ আমাদের সেই সমর্থনা নেই কারণ গরিব মানুষ এই জন্য বছরে একবার ঘুরে আসে কাজকাম করতে শরীর খুব ক্লান্ত হয়ে যায় মনে হয় আমরা একটু বাইরে এখানে ওখানে যাই ঘুরে আসি বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চা কাচ্চা খুব কান্নাকাটি করে যে চলো মা একটু এখানে ওখানে ঘুরে আসি আমরা পারি না আমাদের সেই সমর্থন নেই টাকা পয়সা নেই এই জন্য আমরা পারি না বাচ্চা কাচ্চা খুব আায়না ঘরে যে ওরাই যাচ্ছে দেখো ওরা এই বা মামার বাড়ি যাচ্ছে এখানে যাচ্ছে বিদেশে শহরে সব ঘুরতে জাচ্ছে মা আমি যাবো কী করবো বাচ্চার কথা শুনে আমার স্বামীকে আমি বললাম চলো না একটু ঘুরে আসি স্বামী বললো আমাদের তো টাকা পয়সা তেমন নেই কী করবো চলো ঘুরে আসি তাই আমরা কী করি সব কাজকাম করে টাকা জমিয়ে বছরে এক হাতবার যাই একটু বাইরে বিদেশে ঘুরে আসে